আমি আজকে আয়া সেন্টার গিয়েছিলাম আমার বাড়ির একটি অসুবিধার জন্য সেখানে গিয়ে আপনার নাম্বারটা পেলাম তো আমার বাড়িতে আয়া লাগবে আপনার সাথে কি এই ব্যাপারে কথা বলতে পারি আচ্ছা আমার বাড়িতে বাবা মা আছে বয়স হয়ে গেছে একটু অসুস্থও বোধ করছেন আমি একটু বাইরে থাকি সেই কারণে আমার বাড়িতে একটু এসে বাবা মায়ের দেখাশোনা করলে বা আমি কিছু করে দিয়ে যাব বা বলে যাব সেগুলো তুমি একটু পরিচালনা করলে আমার খুব ভালো হয় হ্যাঁ বাবা মা দুজনেই তো বাড়িতে থাকেন তাদের দুজনকেই তো দেখাশোনা করতে হবে আর তেমন কিছু নয় আমি রান্না বান্না করে দিয়ে চলে যাব একটু তাদের খাওয়াটা রেডি করে দিলাম দিয়ে সেগুলো দেখাশোনা করে একটু বা বাথরুম টাথরুম গেলে একটু ধরে টরে দিলেন বয়স হয়েছে এই ধরনের বেশি কিছু চাপ নেই তাদের শুধু একটু দেখাশোনা করার জন্যই বলছি এবার দিদি আপনি যখন বললেন যে আপনি এ ব্যাপারে কাজ করেছেন তাহলে আপনিও একটা বলুন না যে কীরকম দিলে আপনি সন্তুষ্ট থাকবেন আচ্ছা ঠিক আছে তাহলে একদিন এসো দুজনে কথা হবে আর তুমিও কাজ টাজ কী করতে হবে দেখে একটু বুঝে গেলে তাহলে একটু সুবিধা হবে ঠিক আছে না না খুব না না খুব অসুস্থ নয় একটু অসুস্থ এই এত রৌদ্র তো আবহাওয়া বুঝতেই পারছ তার জন্য একটি অসুস্থ হয়ে পড়েছে না না ওই যতক্ষণ আমি বাড়িতে থাকি না ওই দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অতটাই হ্যাঁ আমি কাল থাকব তাহলে এসো কাল রবিবার আছে ছুটি ঠিক আছে কাল এলেই কথা হবে হুম ঠিক আছে